হ্যাঁ খেলাধুলায় জিতলে তো সবার ভালো লাগে যেমন আমারও খুব ভালো লাগে যখন আমি জিতি আমার পাশাপাশি মানুষজনরা আমার প্রশংসা করে আমাকে খুব ভালো বলে তখন আমার খুব আনন্দ হয় নিজেও যখন জেতার পরে পুরষ্কার পায় তখন নিজেরও খুব আনন্দ লাগে কিন্তু হ্যাঁ হারটাকেও আবার মেনে নিতে হয় হয়তো কোনো কোনো খেলার সময় হয়তো হেরে গেলাম খারাপ লাগে সাময়িক কিন্তু তখন মনোবলটা মনে হয় যে যে না আরো আমাকে পরে ভালো করতে হবে তো সেটা ভেবে তখন হারটাকে মেনে নিতে হয় আর এই হার আমার খেলাধুলায় আমাকে আরো ভালো যাতে করতে পারি সেটাই সাহায্য করে এভাবেই যে আমি যখন হেরে যাই তখন আমার মনোবলটা আরো বেড়ে যায় যে না আমাকে আরো প্র্যাকটিস করতে হবে আমাকে খেলাধুলায় মনোযোগ দিতে হবে তাহলে কি হবে আমার খেলাধুলাটার প্রতি আগ্রহ আরো বাড়ছে এই হারের কারণে এবং সেই জন্য আমি খেলাধুলায় আগ্রহ হতে পারছি এবং প্র্যাকটিস করতে পারছি ফলে পরে আমি আমার আমার সবটা দিয়ে আমি খেলটায় ভালো করে জিততে পারবো এভাবেই আমাকে সাহায্য করে এই হারটা